স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় সংগঠন যেগুলি পশ্চিম বর্ধমান জেলায় অবদান রাখে সেগুলি হচ্ছে এইখানকার ছোটো ছোটো দাতব্য চিকিৎসা ক্যাম্প পশ্চিম বর্ধমান জেলায় যেহেতু কোনো দাতব্য চিকিৎসা কেন্দ্র নেই সেই কারণে এইখানে প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর একবার ছোটো স্বাস্থ্যকেন্দ্র অথবা ক্যাম্প করা হয় সাধারণ মানুষের চিকিৎসার জন্য যেহেতু এখানকার মানুষ দাঁতের চিকিৎসা পায় না তাই এই ছোট্টো ক্যাম্পগুলোতে প্রচুর সম্প্রদায়ের মানুষ আসে চিকিৎসা করতে এই যে অনেক সম্প্রদায়ের মানুষ আসে চিকিৎসার জন্য সেটা একটু ইতিবাচক প্রভাব ফেলে কাছাকাছি কোনো বৃদ্ধাশ্রম নেই শিশুযত্ন নেই কেন্দ্র নেই ফস্টার হোমও নেই আমি বাড়িতে থাকা অনেক পরিবার দেখেছি যারা গৃহহীন হয় যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর মানুষ এইখানে ঘরহীন হয়ে পড়েছে এছাড়াও এইখানে অনেক কর্ম সংস্থানের কিছু না থাকায় প্রচুর মানুষ এইখান থেকে অন্য রাজ্যে বা অন্য দেশে অন্য কোনো জেলায় যাচ্ছে কাজের জন্য এর ফলে তারা গৃহহীন হচ্ছে এছাড়াও কিছু বৃদ্ধ মানুষও গৃহহীন হচ্ছে তাদের সেবাযত্ন করার কোনো মানুষ নেই মানুষ নেই না থাকার কারণে যেমন আমি নিজে দেখেছি একটা পরিবার তিনজন সদস্য ছেলে আর ছেলের বউ দুজনে চাকরি করে এখানে কাজের লোকও পাওয়া যায় না যে তাদেরকে রাখবে তাই বাধ্য হয়ে বৃদ্ধ ব্যক্তিকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে